আমাদের হুগলি জেলার প্রধান বিনোদন ও কার্যকলাপগুলি খুবই আছে যেমন ধরুন পার্ক খেলাধুলা সুবিধা থিয়েটার সাংস্কৃতিক অনুষ্টান আরও অনেক কিছু রয়েছে যেমন ধরুন সিনেমা থিয়েটার খেলার মাঠ পার্ক এবং আরও উদ্যানগুলি রয়েছে যেমন ধরুন বাচ্চাদের নাচ শেখানো নাচের একটা খোলা জায়গা আবার যেখানে হচ্ছে বাচ্চাদের অনেক রকমের সার্কাস শেখানো হয় সেখানে লোকেরা যায় এবং দেখে বাচ্চাদের একটা পার্ক তৈরি করে দিয়েছে দারুণ সুন্দর সেখানে বাচ্চাদের মানে খেলাধুলার ব্যবস্থা করা আছে এবং বাচ্চারা সেখানে প্রত্যেক দিন বিকেলবেলায় খেলে স্কুলের মাঠের কাছে একটি খেলাধুলার মাঠ করে দিয়েছে পার্কের মতোন সেখানে ফুল গাছ বাচ্চাদের খেলার হাতি নানান রকমের জিনিস রেখেছে যেখানে বাচ্চাগুলি দেখে খেলে এবং এখানে কোনো অর্থ ও কিছু লাগে না অর্থর টাকা পয়সা কিছু লাগে নি ওই পার্কে কী নানান ধরনের জীব জন্তুরা রয়েছে যেমন ধরো পার্কের নাম হলো সুশান্ত পার্ক ময়ূর মহল পার্ক মিলন সিনেমা এই সবস সিনেমা হলেও প্রচুরই লোক হয় এবং সেইখানে প্রচুর লোক সিনেমা দেখতে যায় সুশান্ত পার্কে প্রত্যেক দিন বিকেল হলে সব ছেলে মেয়ে বাড়ির বড়োরা সকলেই চলে যায় পার্কে সেখানে ফুচকা স্টল আরও অন্যান্য খাবারের দোকান বসে পার্কের দোলনায় দুলে আবার লিফটের মতনে না ওঠে নামে আরও ক হাতি রয়েছে সেখানেও ওটে নানা খেলাধুলার জিনিস আছে ওই সুশান্ত পার্কটা খুব দারুণ এবং খুব সুন্দর ওখানে সবাই সবাই যায় এবং সবারির মুখেই ওই পার্কের নাম শুনেছি ওই সুশান্ত পার্ক আর মিনরান সিনেমা হলে সব সিনেমা দেখতে যাওয়া এই সব আরও সব রয়ে